ট্রাভেল এজেন্সি বলছেন ও বলছি আপনাদের গাড়ি তো বেড়াতে যায় না ওই তারপরে বিভিন্ন কতো কী পড়বে আপনা কুড়ি তিরিশজন আছি আর কি তো যাবো তার জন্য আপনাকে ফোন করলাম আপনাদের গাড়িটায় কি

ও হুম আপনাদের গাড়িতে যে তিরিশজন ধরা হবে তো না ও আপনাদের মানে কোথায় ও কোথায় কোথায় ঘোরাবেন যদি উত্তর ভারত যাই তো দিল্লি আগ্রা টাগ্রা ওগুলো সব আপনারা ঘোরাবেন হুম হুম তাহলে ভাড়া ওই তিরিশ হাজার কিছু কম হবে না আচ্ছা আপনাদের গাড়িটা কি দু তলা মানে এসি টেসি সব আছে তো এসি আছে না

আর সিট ক্যাপাসিটি ভালো মানে সিটটা আচ্ছা আর ড্রাইভার ড্রাইভার তাই আপনাদেরই তো দুটো ড্রাইভার থাকবে না যদি ঘুমিয়ে যায় একটা ড্রাইভার ওরকম তাহলে গাড়ি দাঁড়ি দাঁড়িয়ে থাকবে না ঠিক আছে আমি দেখছি বুঝলেন ফোন করবো আপনাকে